বলছি কাল তুমি কাজে যাও নি কেন এটা নিয়ে আমরা ওপর মহলে জানাবো যে আমাদের টাকা বেশি দিচ্ছে না আমরা এত নোংরা ঘাঁটছি হ্যাঁ আমরা হ্যাঁ আমরা এবার ওপর মহলে জানাবো যে ওরা টাকাটা পাচ্ছে কিন্তু আমাদেরকে এত কম দিচ্ছে আমাদের নিজেদের খরচ বেশি হয়ে যাচ্ছে আমার নিজেদেরকে ব্লেচিং পাউডার কিনতে হচ্ছে নোংরা ঘাঁটতে হচ্ছে সেই পরিমাণে আমরা টাকাটা অনেক কমই পাচ্ছি হ্যাঁ আমরা স্যানিটাইজার দিচ্ছি নিজেদের পয়সায় স্যানিটাইজার কিনতে হচ্ছে ব্লিচিং কিনতে হচ্ছে সেই পরিমাণে টাকাটা আমাদের অনেক কমই দিচ্ছে ওই জন্য ওপর মহলে জানাতে হবে ও আচ্ছা ঠিক আছে রাখছি রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ